সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গের সংস্কৃতির পরিবর্তন কিছুটা শহরকেন্দ্রিক গ্রামের দিকে সেগুলো আজও আছে যেমন পৌষ মাসে পিঠে পার্বণ যেটা হয় সেটা এখনও আছে সব পিঠে পার্বণ অনুষ্ঠান শহরের দিকে সময়ের অভাবে সেগুলো আস্তে আস্তে প্রায় লুপ্ত হয়ে চলেছে এছাড়া আমাদের নতুন করে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মধ্যে এসেছে সংস্কৃতি আমাদের মধ্যে এসেছে অন্যান্য প্রজাতির থেকে যেমন বড়দিন যেটা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান ছিলো না কিন্তু অন্য মানুষের সংস্কৃতি থেকে এটা আমরা নিয়েছি